হ্যালো স্নেহা হ্যাঁ রে বলছি তুই কোন কোন কলেজে অ্যাপ্লাই করলি আমি বাইরের কলেজ মানে তিনটা ছাড়াও আমি আরও কলেজগুলোতে অ্যাপ্লাই করেছি প্লাস বাইরেরও অ্যাপ্লাই করেছি বাট কোন সাবজেক্ট নিয়ে করছিস কোন বিষয়ে তুই ডিগ্রি নিবি আমি ভাবছি হিস্ট্রিতে নেব মানে ইতিহাস এর পরেও তো মানে ওটা নিয়ে সাবজেক্ট নিয়ে এমএ করব তো ভাবলাম হিস্ট্রি ইতিহাস নিয়েই করে নিই তো তুই বল তুই বল

আর পাস সাবজেক্টে কী করছিস ফিলসফি আমি পাসে তোর ও পল সায়েন্স ইংলিশ আর সংস্কৃত রাখলাম হ্যাঁ আর ওই বাট কোন কলেজে করবি মানে পার্টিকুলার কোনো কলেজ ভেবে রেখেছিস মানে দেখ যদি এখন আর যখন এখন যদি সবগুলো কলেজে নাম ওঠে যেই হিসাবে নাম্বার এসেছে যদি সবগুলো কলেজে নাম ওঠে তো সেই হিসাবে কোন কলেজে করবি আমিও ওই কলেজে ভেবে রেখেছি মালদা কলেজ হ্যাঁ ওখানকার টিচারও খুব ভালো আচ্ছা ঠিক আছে দেখা যাক কী হবে ঠিক আছে হ্যাঁ বাই